আমার জায়গায় পর্যটন স্পট এবং পর্যটন উন্নয়নে সরকারের কাছে আমার সুপারিশগুলি যেগুলি হবে সেগুলো হলো যেমন সরকারকে ভালোভাবে চিহ্নিত করতে হবে যে কোনগুলো পর্যটন স্পট যাতে মানুষ আকৃষ্ট হয়ে আসতে পারে এই প সেই পর্যটন স্পটগুলিতে এবং সেই পর্যটন স্পটগুলি ভালো করে রক্ষণাবেক্ষণ করতে হবে এরপর যেমন সেই পর্যটন স্পটগুলি যেন জন বহুল এলাকার বাইরে হয় সেদিকে সড়কপথ নির্মাণ করতে হবে ভালোভাবে যেমন মানুষ সেখানকে সুশ্রীভাবে যেতে পারে এবং সেই পর্যটনের স্পটগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে হবে কোনো এলাকার স্থানীয় বাসিনাকে বাসিন্দাকে দায়িত্ব দিতে হবে রক্ষণাবেক্ষণ করার জন্য এবং তারপর যেই পর্যটন স্পটগুলি চিহ্নিত করা হবে সেগুলোতে যেমন বাচ্চাদের কিছু খেলার জিনিস যেমন পার্ক ইত্যাদি তাই ধরনের করা হয় সেগুলোতে বাচ্চারা আনন্দ উপভোগ করবে তাতে তাদের পরিবারের লোকও বাচ্চাদেরকে নিয়ে আসতে চাইবে সেই পর্যটন স্পটগুলিতে এবং তারপর যেমন একটা জলাশয়ের মতন তৈরি করে সেখানে নানা ধরনের রঙিন মাছ ইত্যাদি অ্যাকরিয়ামের মতো তৈরি করা যাবে সেখানে নানা ধরনের মাছ ইত্যাদি রাখা যাবে এবং সেটাতে সেটা পর্যটন টকদের আকৃষ্ট করবে তার ফলে পর্যটন শিল্প বাড়বে সেই পর্যটন স্পটটা থেকে এবং তারপর সেই পর্যটন স্থানটি স্যানিটাইজেশান করতে হবে প্রায় স প্রতি সপ্তাহে যাতে কোনো রোগ জীবাণু মানুষ মানুষকে আক্রমণ করতে না পারে এরপর সেই পর্যটন স্পটগুলিতে একটি একটি সুইমিং পুল ধরনের করা গেলে সেটাতেও মানুষ খুব আনন্দ উপভোগ করবে কেননা সুইমিং করতে সবারই ভালো লাগে বিশেষ করে যখন গরমের দিনে সেই পর্যটন স্পটটি খুব ভালোভাবে জন মানব পূর্ণ থাকবে এবং সেই পর্যটন স্পটটি পাবলিকের কাজের হতে হবে কাজের উপযোগী হতে হবে যেমন সেই পর্যটন স্পট থেকে কোনো কাজ ইত্যাদি করা যায় সেই হিসেবে মাথায় রেখে পর্যটন স্পটটা আগে বাড়ানো দরকার এইটি আমার সরকারের কাছে নিবেদন